হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলছি হ্যাঁ বলুন হুম হুম বলুন হ্যাঁ সিঙ্গেল ডবল ট্রিপল সবেরই পাওয়া যাবে ডবল ডোরের আপনি নিতে চান ওটা পঁচিশ হাজার থেকে স্টার্ট হবে স্টাটিং আর আর ট্রিপল ডোরের আপনার চল্লিশ থেকে স্টার্ট হয়ে যাবে ওয়ারেন্টি দুবছরের আছে বেশি নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দুবছরের মধ্যে যদি কোনো কিছু হয় সেটা আমাদের দোকানের ছেলেরা যেয়ে ঠিক করে দিয়ে আসবে কোনো পয়সা লাগবে না এক্সট্রা চার্জ লাগবে না হ্যাঁ আমরাই পাঠিয়ে দেব ডিজা এটা ডিজাইনের উপরেও ম্যাটার পরে তারপরে এটা বিভিন্ন রকম হিসাবে ভিতরে ফাংশন থাকে তো ভিতরে এবার ফাংশনের উপরেও ব্যাপার থাকে ভিতরে যার যেরকম ডিজাইনের নেবেন কালার যেরকম নেবেন তার উপরে ওটা দামের উপর ডিপেন্ড করবে হোয়াটসঅ্যাপে দেখার থেকে কি বলুন তো আপনি এখানে এসে কোয়ালিটি দেখতে পারবেন সামনে এসে দেখলে জিনিসটা ভালো হয় আর কি হোয়াটসঅ্যাপে তো আপনাকে জাস্ট ওই তো উপরের জিনিসটার চকচকা দেখিয়ে দিলে ভিতরের কি আছে আপনি তো দেখে বুঝতে পারবেন না ওই জন্য বললাম নিজে এসে সামনে থেকে দেখাটাই বেটার হবে জিনিসটা খুলে হ্যাঁ দোকানে আছি আমাদের দোকান সকাল নটা থেকে দুপুর দেড়টা এবং বিকাল চারটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে হ্যাঁ হ্যাঁ সকালে কিংবা বিকালে যখন হোক আসুন দেখে যাবেন হুম ঠিক আছে